হ্যালো ম্যাডাম ম্যাডাম আমি বিক্রম বলছি বলছি ম্যাম আমার তো এই এইচএস কমপ্লিট হল এখন আমি কি নিয়ে পড়ব কি নিয়ে পড়লে আমার ভালো হবে সেইটা জানতে চাই ম্যাম আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম হ্যাঁ ম্যাম আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই এটাই ইচ্ছা আছে ছোট থেকে হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম আমি বলছি যে জয়েন্ট দিয়ে যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই তার জন্য আমি কোচিং খুঁজছি খুব ভালো কোচিং আপনার জানাশোনা কোন জায়গায় কোচিং আছে সেরকম হ্যাঁ ম্যাম একটু যোগাযোগ করে জানাবেন থ্যাংক ইউ ম্যাম রাখছি